আজ টপিক জুট শিল্প জুট শিল্প আমাদের উনিশার্ধ্বের সব সবথেকে পশ্চিমবঙ্গ মানে আমাদের বাংলা সমাজের সব সবথেকে উন্নত শিল্প ছিল এই জুট শিল্প নিয়ে আজকে ঊনিশ শতকে দেশ বিদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে ও তথা বাংলায় প্রচুর ব্যবসা বাণিজ্য সমাগম হতো বৈদেশিক বাণ বৈদেশিক অর্থ আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের বাংলা সরকার এখানে অনেক উপার্জন করতো কিন্তু জুটের ব্যবহার উৎপাদন এখন অনেক কম তেমনভাবে আর প্রোডাকশন নেই জুটের যখন ঊনিশার্ধ্বের নাইনটিন ঊনিশশো একানব্বই সালে নরসিংহ রাও এসে আমাদের ভারতবর্ষে বৈদেশিক শিল্পায়ন করে দিল সেখান থেকে জুট শিল্পর আর ব্যবহার কম শুরু হয়ে গেলো তখন প্লাস্টিক শিল্পর উৎপাদন আসতে বেড়ে যাওয়া শুরু হলো এখন আস্তে আস্তে এই শিল্প এখন ধুঁকছে উৎপাদন বলতে সেখানে যত কম্পানি ছিল লসের খাতায় রান করতে করতে আজ তারা বন্ধের পথে প্রায় উৎপাদন কম শ্রমিক কম শ্রমিকের বেতন যখন বাড়ছে না তখন জুট শ্রমিকরা সেখান থেকে চলে যাচ্ছে তখন অনেক উৎপাদন কমে যাচ্ছে আগে ব্যাগ শিল্পে ব্যবহৃত হতো এখন ব্যাগ সব প্লাস্টিক হয়ে গেছে আগে পট শিল্পে ব্যবহৃত হতো পট শিল্প বন্ধ হয়ে গেছে আগে সিমেন্ট শিল্পে ব্যবহৃত হতো সিমেন্ট শিল্পে আর ব্যবহার বন্ধ হয়ে গেছে তাই জুট শিল্প নিয়ে কোনও সরকারের বা কারোর কোনও মাথা হেলদোল নেই তাই উৎপাদন অনেক অনেক কমে গেছে এবং তলানির পথে চলে গেছে এবং আগামী দিন যা আসছে আশা করা যায় জুট শিল্প মনে হয় বন্ধ হয়ে যাবে যে পাট উৎপাদন করে কৃষকরা এই জুট থেকে সেই কৃষকরাও আজকের জুটের ঠিক উৎপাদনের দাম না পাওয়ার জন্য কৃষকরাও চাষ বন্ধ করে দিয়েছে কৃষকরা যে হারে যেভাবে আগে উৎপাদন করতো উৎপাদন অনেক বৃদ্ধি অনেক বেশি কিন্তু দাম না থাকার জন্য উৎপাদন করতে তারা বিমুখ হয়েছে ব্যবহার এই জুটের যে ব্যবহার জুট থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের ভারত তথা ভারত সরকারের এই জুট শিল্পের ব্যবহার খুব ঊনিশার্ধ্বে সবথেকে বেশি ছিল প্রথম জুট শিল্প আমাদের ভারতবর্ষে এখানে সবথেকে বেশি উৎপাদন করতো ওয়ার্ল্ডের মধ্যে সেই জুট শিল্প পশ্চিমবঙ্গ থেকে আজ বিলুপ্তপ্রায় এর ব্যবহার অনেক কমে গেছে যেমন ধরুন আগে ব্যবহার করা হতো সিমেন্টের চট হিসাবে কিন্তু যখনই পলি পলিথিন নাইলন যখন যার আবির্ভাব ঘটলো যখন আসলো তখন আস্তে আস্তে শিল্পটা নিচের দিকে নামতে শুরু করলো আমাদের সবাইকে এই নিয়ে সচেতন করতে হবে এই নিয়ে বাড়াতে হবে সবাইকে এগোতে হবে কারণ এটা পরিবেশবান্ধব এটা পরিবেশ সহায়তা বাড়ায় কারণ প্লাস্টিক যদি একটা মাটিতে পড়ে প্লাস্টিক অত সহজে নষ্ট হয় না কিন্তু একটা জুট শিল্প যদি আমাদের প্রা বস্তা মানে যদি কোনও শোলার বস্তা বা পাটের বস্তা যদি মাটিতে পড়ে যায় থাকে সেটা একটা সময় নষ্ট হয়ে সেটা জৈ বি জৈব বিজনন ঘটিয়ে আরও সার প্রক্রিয়া তৈরি করে উৎপাদন প্রোডাকশন অনেক বেড়ে যায় কিন্তু আমাদের মধ্যে নেই আমরা দিন দিন আধুনিকতার দিকে ছুটছি আমরা প্লাস্টিক ব্যবহার করছি আমরা নাইলন ব্যবহার করছি আমরা পলিথিন ব্যবহার করছি তাতে কি ঘটছে আমাদের জুট শিল্পর যে ক্ষেত্রায়ন ছিল সেই ক্ষেত্রায়নগুলোই সেগুলো পো জমায়ন হয়ে জমা পড়ে আরও চাষের উৎ উৎপাদন অনেক আরও ক্ষতি হচ্ছে যদি মানে চাষ হয় সেই চাষে মানে সেভাবে আর উৎপাদন হচ্ছে না তাই জন্যে আমাদের সচেতনতা বাড়াতে হবে সচেতনতার জন্যে আমাদের সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার শুধু আমরা নিলে হবে না সরকারকে তার জন্য নানান ধরনের প্রকৃত ব্যবস্থা তার জন্যে নানান ধরনের প্রকল্প বা রুগ্ন শিল্পর জন্য নানান ধরনের আর্থিক সহযোগিতা সবকিছু দিয়ে সাহায্য করতে হবে তাই নিয়ে প্রতিটা কেন্দ্রে যেখানে শিল্প হতো সেই শিল্পটাকে বাঁচানোর কীভাবে উদ্যোগ নেওয়া যায় নানান ধর সবার সঙ্গে সমাজের উন্নয়ন কর্মীদের সঙ্গে আলোচনা করে চাষিদের সাথে আলোচনা করে তার সচেতনতা অনেক বাড়াতে হবে এবং দেখতে হবে যে কীভাবে এর প্রোডাকশ এর উন্নয়ন আরও করা যায় কীভাবে একে আরও পরিবেশবান্ধবভাবে আমাদের কাজে লাগাতে পারি তার চিন্তাভাবনা নিতে হবে জুট কর্মীদের যথাযথ মাসিক অর্থপ্রদান করতে হবে জুট কর্মীরা যখন শিল্প বন্ধ হয়ে যাচ্ছে তখন তারা তো আস্তে ধুঁকছে তারা কোন সেক্টরে যাবে ধরো একটা মানুষ তিনি তাঁর বৃ ছোটবেলা থেকেই তিনি এই বয়স হয়ে গেছে বৃদ্ধা বয়স পর্যন্ত একটা শি জুট শিল্পের সঙ্গেই যুক্ত ছিল এখন বন্ধ হওয়ার পথে তিনি আর কাজ খুঁজে পাচ্ছেন না তাহলে তাঁর সংসারটা কীভাবে চলবে তিনি তো আর অন্য কাজ কিছু তো জানেন না তাই জুট কর্মীদের তাঁর মাসিক যে অর্থ তার জন্যে আমাদের সরকারিকভাবে আমার তাঁদের অর্থ প্রদান করতে হবে এবং আমাদের তাদের ভাতার ব্যবস্থা করতে হবে আমাদের সবাইকে নিয়ে সেটা আলোচনা আলোচনা মধ্যে করতে হবে এবং বৈদেশিকভাবে কীভাবে জুট শিল্পকে নানান ধরনের পটের চিত্র নানান ধরনের কৌশলী কোনও পা প্রকল্প না নানান ধরনের কোনও উন্নয়নের যে সামগ্রী কিছু করা যায় কি না মেয়েদের ব্যাগ পার্স হ্যাঁ তারপর সুতলি ক সুতলি কোনও শিল্পে লাগানো যায় কি না বা পুনরিবর্তন করা যায় কি না পরিবেশবান্ধব কত গ্রিন এনার্জি কীভাবে আনা যায় সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তার প্রতি জুট কর্মীদের বেতন সঠিকভাবে নির্বাচন করতে হবে